এরকম গরু ছাগল খাওয়ালে উন্নতি হয় ঘাস পাতা নাতা সব খাওয়ালে উন্ন ভালো স্বাস্থ্যবান হয় আমাদের দিদিতেও বিক্রির হয় ভালো দামে দশ কুড়ি হাজার টাকা দিয়ে বিক্রি হয় এরকম আমার দাদাদের আছে মরুভূমিতে উট আনলে আমাদের এখানে উট হবে না হবে না ও মরুভূমি থাকে উট ওই জন্য করে আমাদের এখানে ছাগল গরু হাঁস মুরগি ভেড়া খাসি খাসি পোষা হয় খাসির মাংস তো অনেক দাম এখন ওই জন্য করে আমরা খাসি পুষি খাসির মাংস অনেক দামে বিক্রি হয় অনেক লাভ হয় খাসির মাংস আজকাল অনেক দাম বেশি মানুষ অনেক কিনতে পারে অনেকজন কিনতে পারে না ওই জন্য করে ছ আমাদের বাড়িতে ছাগল গরু হাঁস মুরগি সব রকম পোষা হয় পোষে আমরাও বিক্রিরও বি করি আমরা খাই অনেক রকম ধরনের দওয়া হয় রিডিতে আমরা ছাগল বিক্রি করলে অনেক অনেক দাম হয় যেরম মোষ পুষলে মোষের ওরম দাম হয় মোষকে ভালো মতন খাওয়া দিতে হয় দিয়ে ভালোভাবে গা ধোয়াতে হয় ধুইয়ে ভালোভাবে গা টা শুকনো করে মুচকে তারপরে ঘরে তোলা হয় আমাদের বাড়িতে গরু আছে গরু গরুরও গা ধুয়ে গিয়ে ভালোবাই ঘোল খেয়ে গিয়ে খড় খেয়ে গিয়ে আনাজ টানাজের খোলা খেয়ে গিয়ে গরুর কাছ থেকে আমরা দুধ প্রয়োজন মতন পাই পেয়ে হচ্ছে আমরা হাটে বিক্রি করি বিক্রি করে অনেক উন্নতি হয় যেরকম খুব মরুভূমিতে উট আনলে আমাদের এখানে হয় না ওরকম অন্য অন্য পশু আনলে আমাদের এখানে হয় না ওই জন্য করে আমাদের বাড়িতে ছাগল হাঁস মুরগি এসবই পোষা হয় পুষে আমরা বিক্রি করি